হ্যাঁ বলছিলাম আপনি ফটোগ্রাফার তো নাকি হ্যাঁ বলছিলাম ওই আমরা একটা মানে পারিবারিক ফটো তুলবো সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি আসতে পারবেন কবে আমি একটা ডেট বলে দেবো সেদিনে আসতে হবে আপনি কালকেই তাহলে কালকে হবে কি আপনার কালকে বিকেলের দিকে নইলে আপনি ওই আট দশ তারিখ করে নইলে আসুন না হয় কালকে নইলে ওই আট তারিখ কিংবা দশ তারিখের মধ্যে

না না সকাল বিকাল সেরকম কিছু ব্যাপার নয় আমাদের একটা মানে ফটো তোলা হবে বেশ মানে বাড়ির সবাইকে নিয়ে ফ্যামেলি ফটো সুন্দর করে ফটোটা তুলে দিতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর হওয়া চাই সেরকমভাবে ফটো তুলতে হবে হুম না তাহলে হচ্ছে সকালেও এলে আসতে পারেন নইলে বিকালেও আসতে পারেন মানে এমন কিছু ব্যাপার নয় তা আপনার যেটা সুবিধা হয় সেরকমভাবে আসুন তাহলে আমাদের ঠিকানাটা ওই ওই বিষ্ণুপুর আমাদের ওই দশ পিস লাগবে না ফটোটা আমাদের বাড়ির সামনেটা পার্ক আছে ভাবছিলাম সেখানেই তুলবো না সামনে একদম সামনে ও জন্য বেশি মানে সন্ধে করা চলবে না এলে আপনাকে বেলাবেলি আসতে হবে না আপনি অ্যালবাম বানিয়ে দেবেন না তারপরে আমি আমার প্রয়োজন মতো বাঁধিয়ে নেবো আমি আমাকে আপনি দেখাবেন কয়েকটা এডিট করে দিবেন বাকি নর্ম্যাল দিবেন আর এডিট করতে তো মানে অনেক মানে টাকাটাও তো বেশি লাগে না আচ্ছা ঠিক আছে আপনি আপনাকে বলে দেবো ঠিক আছে তাহলে চলে আসবেন দশ তারিখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ